আমার মনে হয় যে মানুষ কাঁদদে বা মুখ ফুটে কিছু বলতে পারে না বা রাগ প্রকাশ করতে পারে না বা বিভিন্ন রকম অনুভূতি প্রকাশ করতে পারে না সেই মানুষটি আঁকার মাধ্যমে নিজের অনুভূতিকে একটি নির্জন জায়গায় যেখানে শুধু সে আর তার আঁকা মানে তার তৈরি করা একটি নতুন সৃজনশীল কাজের মধ্যে দিয়ে অনুভূতি প্রকাশ করতে পারে নির্দ্বিধায় কাউকে না ভয় পেয়ে ও লজ্জা পেয়ে সে এইভাবেই প্রকাশ করতে পারে নিজের অনুভূতি এর ফলে তার মন খালি হয় এবং সে নতুন করে বারবার বাঁচতে শেখে এইভাবেই আঁকা মানুষের জন্য উপকারী হয়ে ওঠে আমি একজন ব্যক্তি যে একজন শিল্পী এবং আমি মনে করি বিভিন্ন শিল্পীর মধ্যেই এই গুণগুলো আছে এবং তারা আস্তে আস্তে আরো এই গুণগুলো শিখতে পার যেমন শৃঙ্খলা তৈরি হয় নিজেদের শিল্পী মতন কাজকর্মের করার কারণে সাংগঠনিক দক্ষতাও বৃদ্ধি পায় এছাড়াও শিল্পীরা কল্পনা করেও অনেক কিছু আবিষ্কার করে এছাড়াও তাদের কল্পনা অনেক বেশি হয় শিল্পীদের যার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে উপকৃত হয় এর ফলে একজন শিল্পী সৃজনশীলতাও বৃদ্ধি পায় ও নতুন করে নতুন নতুন কাজকর্ম করার ইচ্ছাও জাগ্রত হয় এর ফলে বিভিন্ন মানুষ উপকৃত হয় এই কারণে আঁকা আমাদের জীবনে খুবই দরকারি ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর হয়ে থাকবে